স্কুলে পড়ার সময় আমরা যে সমস্ত ইতিহাসের বই থেকে যা আমরা সংগ্রহ করেছি তাতে আমাদের মন করার মতন বা নিজেদের মতন করে মনে রাখার মতন কিছু রাজা বা তাদের পরিচালন ব্যবস্থা এইগুলো আমরা চোখের সামনে দেখেছি শুনেছি যেমন রাজা আলেকজাণ্ডার একবার ভারতবর্ষের এক স্বাধীন রাজা পুরুকে পরাস্ত করলেন পরাস্ত করার পর পুরুকে ডেকে নিয়ে গেলেন ডেকে নিয়ে যেয়ে তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি আমার কাছ থেকে কীরকম ধরনের ব্যবহার আশা করো তো তখন পুরু একদম বুক ফুলিয়ে নিজের রাজার মতোই তাকে উত্তরটা দিলেন একজন রাজা যেমন একজন রাজার কাছ থেকে ব্যবহার আশা করে আমিও আপনার কাছ থেকে সেরকম ব্যবহার আশা করি এই কথাটা যেমন আমাদের মন মন কেড়েছিল ছোটোর সময় সেইরকমভাবে আবার আরেকটা দিক দেখা যেতে পারে যে চণ্ডাল অশোক বলে যাকে বলা হত প্রথমে রাজা রাজাকে তিনি পরবর্তী সময়ে মহাসম্রাট অশোকে পরিণত হলেন এবং তারই তিনি যে যুদ্ধক্ষেত্র থেকে তিনি যে শিক্ষাটা গ্রহণ করেছিলেন সে শিক্ষা যে তিনি তার পরবর্তী সময়টায় মহামতি অশোক হিসেবে তিনি পরিচিত হলেন এবং আমাদের ভারতবর্ষের ইতিহাসে তিনি এক প্রবাদপ্রতিম পুরুষ হিসেবে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন কারণ তার সময়কালে শাসনব্যবস্থা কীরকম হওয়া উচিত রাজার আচরণ কীরকম হওয়া উচিত প্রজাদের উপর আচরণ কেমন হওয়া উচিত নগরব্যবস্থা কেমন হওয়া উচিত নগরে মানুষের ব্যবহারের জন্য কী কী জিনিস থাকার প্রয়োজনীয়তা আছে এগুলো আমরা সমস্ত কিছু তার মাধ্যম তার ইতিহাসের মাধ্যমেই আমরা জানতে পারি এবং আজকে তিনি গর্বের সঙ্গে আমাদের ইতিহাসে যে আপনাদের যে ধরুন অশোক স্তম্ভ আছে বা অশোক স্তম্ভটাকেই আমি আমরা যদি ধরি সেটা কিন্তু রাজা অশোকই দিয়ে গেছেন এবং সেটা আমরা আজও তার ইয়ে করি আবার আমরা দেখলাম মোগল সাম্রাজ্য মোগল সাম্রাজ্যে একটা মজার জিনিস ছিল সেটা আমাদের শুনতেও খুব ভালো লাগতো বলছে বাবার হল আবার জ্বর সারল ঔষধে বলছে বাবর আকবর হুমায়ুন বাবার হল আবার জ্বর জাহাঙ্গীর সারল শাহজাহান ঔষধে ঔরঙ্গজেব এই যে পুরো পরিবারের যে ইতিহাসটা এত সহজ সরলভাবে আমাদের সামনে তখন মাস্টারমশাইরা হাজির করতেন এটাই আমাদের ইয়ে থাকতো এবং মোগল সাম্রাজ্যের ইতিহাস তো অনেক বড়ো ইতিহাস তারপর সেই ইংরেজরা আসা পর্যন্ত প্রায় মোগল সাম্রাজ্যই ছিল আমাদের এখানে তারপর ইংরেজরা এলেন ওদের সাথে যুদ্ধ হল তারপরের ইতিহাস তো সবাই জানে